হ্যাঁ জীবনকৃষ্ণ ধর বলছেন স্যার হ্যাঁ বলছি স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে কলেজ থেকে ফোন করছিলাম যে আপনি ওই নতুনভাবে শিডিউল একটা রেডি করছেন কলেজের ফার্স্ট সেমেস্টারের জন্য ওটা একটু আমাকে বলবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি তাহলে বলুন কি কি ডেটে কি কি মানে সময়টা নিচ্ছেন

আচ্ছা কোন কোন পেপার দিচ্ছেন সেগুলোও একটু বলে দিন মানে প্রথমের দিকে থাকছে সেকেন্ড পেপার তারপরে থাকছে ফুল পেপার আচ্ছা স্যার আমি বলছিলাম যে আপনি আমি বলছিলাম আপনি যেটা ভেবেছেন সেটা কি একটু খাতায় লিখে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন তাহলে আমার লিখতে সুবিধা হবে

হ্যাঁ তাহলে ওটাই হোক আমার তাহলে সুবিধা হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে তাই করুন আর আমার হয়ে গেলে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি এই ছুটিটা কেটে যাওয়ার পরে করুন মানে ওই ডিসেম্বরের প্রথম দিক থেকে শুরু করে দিন হ্যাঁ অনেকটাই সময় পেয়ে যাবো ওটাই আমিও বলছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি